হ্যালো হ্যাঁ এক্সওয়াইজেড রিসর্ট মন্দারমণি হ্যাঁ আপনাদের ওখানে কি রুম অ্যাভেলেবেল আছে পনেরোই আগস্ট আর ষোলোই আগস্ট আচ্ছা তো আপনাদের ওখানে রুমের চার্জ কী আছে বা আদার্স পরিষেবা কী কী আছে যদি একটু আমাদের বলেন সুবিধা হয় আচ্ছা বলছি হলিডে উইক এন্ডে কি এগুলো বাড়তে থাকে আচ্ছা বলছি বুকিংটা কি আগে থেকে করে যেতে হবে না কি গিয়ে করলেও হবে আচ্ছা আর খাবার দাবার মানে খাবার দাবার অ্যাভেলেবেল কী আপনাদের ওখানে রেস্টুরেন্ট আছে ওখানে অ্যাভেলেবেল আছে কিন্তু ইনক্লুড নেই তাই তো আচ্ছা সেইগুলো পেয়েবেল আচ্ছা আর এমনি বাকি আদার্স যে জল ইলেকট্রিসিটি সিকিউরিটি এই সমস্তগুলো আচ্ছা আচ্ছা চব্বিশ ঘণ্টা পরিষেবা আচ্ছা আপনাদের সি বিচ থেকে কতটা সি বিচ থেকে কতটা আচ্ছা খুব বেশি দূর না তাই তো আচ্ছা আপনাদের কি স্টেশন থেকে পিক আপ ড্রপ আর ড্রপ আরের কোনো সুবিধা আছে আচ্ছা এক্সওয়াইজেড তাই তো ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ